পশ্চিম বর্ধমান জেলায় অনেক উন্নত স্বাস্থ্যব্যবস্থা আছে এবং তার জন্য পশ্চিম বর্ধমান জেলাটি অনেক বিশাল একটি জেলা হাসপাতাল আছে জেলা হাসপাতালে সমস্তরকম চিকিৎসা ব্যবস্থা করা আছে এ এমনকি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা আছে সেখানে সমস্ত ধরণের চিকিৎসা হয় উন্নত মানের ডাক্তার এবং কম পয়সায় ওষুধ যাতে কোনো মানুষের আর্থিক সমস্যার কারণে তাদের চিকিৎসা কোনোভাবে না আটকায় তার জন্য সুপরিকাঠামো আছে